হ্যালো হ্যাঁ ও হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ তো এই ব্যাপারে আপনি য যেতে চাইছেন রাজস্থান তাই তো তো আপনাকে এবার গাড়ি বলতে আপনি আমাদের তিন ধরনের গাড়ি দেওয়া হয় একটা মারুতি একদম বাজেট অনুযায়ী আমাদের গাড়ি রয়েছে সব রকম বাজেটের জন্য আমরা সব রকম সুবিধা দিয়ে থাকি আপনার আপনি মারুতি করতে পারেন আপনি স্করপিও করতে পারেন আপনি আরো ভালো গাড়ি চাইলে আপনি নিতে পারেন তো আপনারা কতজন যেতে চাইছেন একটু বলুন ছজন যাবেন তো আচ্ছা ছজন হলে একটা স্করপিও হলেই সবথেকে ভালো হয় আর অব ওখানে ওই থাকার জন্য হোটেলটাও তো চাইছেন নিশ্চয়ই আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন যে সমস্ত কিছু একবারে করে নিয়ে একটা চাইছেন তাই তো যে নিয়ে যাবো হ্যাঁ থাকা খাওয়া সমস্ত কিছু মিলিয়ে আচ্ছা আপনার ছজন তো মাথাপিছু আপনার ধরতে পারেন পনেরো হাজার টাকা করে নেব পনেরো হাজার ওখানে গোটা রাজস্থানে আপনাকে হোটেলে দিতে হবে হোটেলে থাকছেন আপনি চার দিন হ্যাঁ একদিন মাটন দু দিন চিকেনের ব্যবস্থা রয়েছে হ্যাঁ ওটা তো ওটা তো হবেই ওটা তো দেওয়া হবে সকালে ব্রেকফাস্ট দুপুরের খাবার রাত্রের খাবার সব কিছু মিলিয়ে আপনার ওই ভাড়াটি এবং ওই হোটেলের যে লাগে ওইটা না গাড়ি ভাড়া সব মিলিয়ে বলছি আমি গাড়ি ভাড়া হোটেল সব মিলিয়ে মাথাপিছু পনেরো হাজার করে পড়বে আপনারা যেহেতু ছজন আছেন বলছেন আপনাদেরকে তিনটে রুম দেওয়া হবে হ্যাঁ আপনি যখন যাবেন তখনই আমাকে বলবেন আপনি তখন যোগাযোগ করে নেবেন সব ঠিক করে দেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে তাহলে হ্যাঁ থ্যাংকইউ